আমার এলাকায় খুবই পর্যটন স্পট আছে এখানে আমার পরিবার খুবই ঘুরতে ইচ্ছা করে খুবই ঘুরতে যেতে ইচ্ছা করে এই তার মধ্যে আজ আমাদের এখানে আছে সৈকত পাহাড় ল্যান্ডস্কেপ ও খুবই ভালো আবহাওয়া আছে এখানের মধ্যে এইখানে সৈকত সৈকতে গেলে সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে এই তার মধ্যে আমাদের ছেলে মেয়েরা এই সমুদ্র সৈকতে যেয়ে যে হাত ছেড়ে ছোটাছুটি করে এবং সমুদ্রের ঢেউ এসে তাদের পায়ে দাঁড়িয়ে থাকলে তাদের পা ছুঁয়ে যায় এবং সমুদ্রপাড় তো এ সেখানের মধ্যে আছে এ সূর্যাস্ত সূর্যাস্ত দেখলেও খুবই লোক আসে আর সেখান থেকে আমাদের আরও শহরে আছে শহর থেকেই কিছু লোকজন আসে সেখান থেকে আমাদের দেখা হয় নিয়ে সেই সূর্যোদয় দেখতেও খুব লোক জমা হয় ভিড় জমা হয় সমুদ্র সৈকতে এবং সূর্যাস্ত দেখবার সময় ভিড় জমা হয় সমুদ্র সৈকতে সমুদ্রে এ বোটিং করাও খুব মজা আছে এইবার সেখানে ছেলেরাও খুব ছোটাছুটি করছে তো সেখানটা ওর জন্যেই ভালো লাগে পাহাড় আমাদের এইখানে অবশ্য পাহাড়টা নেই কিছুটা আমাদের এখান থেকে কিছুটা দূরে পাহাড় আছে সেইখানে পাহাড়ে আমাদের মানে আমাদের মানে আমাদের শহরতে শহরে কিছু আছে শহরে কিছু আত্মীয় স্বজন আছে সেখান থেকে আসে আমাদের এ গ্রামের কিছু মানে গ্রামের আমাদের গ্রামেতে না আমাদের গ্রামের থেকে কিছুটা পাশে পাহাড় আছে এবং সেখানটা আমাদের শহর থেকে কিছু আত্মীয় স্বজন এসে ও পাহাড় দেখতে যায় সেখানে গিয়েও খুবই মজা হয় মানে পাহাড়ের উপরে ওঠা মানে ক্লাম্বিং করা আর সেখান থেকে গিয়ে উপরে উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে তার মধ্যে আরে ল্যান্ডস্কেপ ও ভালো আবহাওয়া ভালো আবহাওয়া সেখানে ও পাহাড়ের উপরে খুবই ভালো আবহাওয়া লাগে মানে কতো সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা লাগে এবার উপর থেকে নিচের নিচে দেখার দৃশ্যটা সেই দৃশ্যটা খুবই ভালো লাগে আর সেখানে ভালো আবহাওয়াও আছে তখন যখন পাহাড় ক্লাইম্বিং করা হয় বা পাহাড়ে ওঠার জন্য যেসব প্রতিযোগিতাগুলো হয় সেগুলোয় খুবই রিস্ক আছে সেখানে ল্যান্ডস্কেপও আছে মোটামুটি যাই বলুন না কেন সবই ভালো আছে এখানে যে সৈকতটা বললুম সমুদ্র সমুদ্রর পাড়ে সমুদ্রর পাশে যদি পাহাড়টা হতো তাহলে আরও খুবই মজা লাগতো তো পাহাড়ের ওপর থেকে সমুদ্রটা দেখা যেতো আরও খুব ভালো লাগতো আবহাওয়াটাও ভালো থাকতো আর সমুদ্র ধারে সমুদ্রের ধারে থাকলে সমুদ্রর সমুদ্র ধারে খুবই আবহাওয়াটা দিতো এবং বিকাল বেলায় সমুদ্রের জলটা ও পাড়ের দিকে উঠে আসে সমুদ্রের জলটা বেশি হয় আবার সকাল মানে ভোরবেলার সময় আবার জলটা কমে কমে চলে যায় এইটি হচ্ছে ভালো আবহাওয়া ও ল্যান্ডস্কেপ